আমার এলাকা বলতে মূলত নদীয়া জেলার লোকগীতি বাংলা লোকগীতির একটি গুরুত্বপূর্ণ অংশ নদীয়া জেলার লোকগীতিগুলি বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে রচনা হয়েছে যেমন কৃষি নদীয়া জেলা একটি কৃষি পোধান অঞ্চল হওয়ায় নদীয়ার অঞ্চলের লোকগীতিগুলিতে কৃষি জীবনের বিভিন্ন দিক প্রতিফলিত হয়েছে যেমন ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় যে জিনিসটি লোকগীতির ওপর প্রভাব ফেলেছে সেটা হলো প্রেম প্রেম হলো মানুষের জীবনের একটি মৌলিক অনুভূতি তাই নদীয়া জেলার লোকগীলি গীতিগুলিতে প্রেমের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে যেমন ইত্যাদি ইত্যাদি আর তৃতীয় যে জিনিসটি প্রভাব ফেলেছে সেটি হলো ধর্ম নদীয়া জেলা একটি ধর্মীয় জেলা তাই নদীয়া জেলার লোকগীতিগুলিতে ধর্মীয় বিষয় প্রায়ই দেখা যায় যেমন ইত্যাদি ইত্যাদি নদীয়া জেলার লোকগীতিগুলি সাধারণত গীত বা গাওয়া হয় এই সুরগুলি সাধারণত সুন্দর এবং ছন্দময় এগুলির ভাষা সাধারণ সরল নদীয়া জেলার কতোগুলি জনপ্রিয় লোকগীতির মধ্যে আছে এই লোকগীতিগুলি নদীয়া জেলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এইগুলি নদীয়া জেলার মানুষের জীবন এবং সংস্কৃতি এবং ঐতিহ্যদের দারুণ রূপে প্রতিফলিত করে